হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ আমি রিয়া মণ্ডল বলছি আপনি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝলাম

হুম আমি সবরকমই সাজাই আপনি যদি বলেন যে বৌয়ের সাজে ছবি তুলবেন মানে সেই সাজে ছবি তোলা হবে তাহলে ওইটাও সাজিয়ে দিতে পারব বাকি যে দুটো বললেন ওইটাও পারব আপনি কত তারিখে আপনার ওই ছবি তোলার কাজটা আছে দেখুন এবার আমি তো বিভিন্ন মানে তিন রকমের আমার সাজের প্যাকেজ আছে ঠিক আছে সবচেয়ে দামি যেটা আছে মানে আমি ইয়ের ক্ষেত্রে বলছি বৌ বৌ সাজের ক্ষেত্রে বলছি সেটাতে আমার তিন ধরনের প্যাক আছে প্যাকেজ আছে ওই প্যাকেজে প্রথমে সবচেয়ে দামি হচ্ছে পাঁচ হাজার তার নীচে আছে তিন হাজার তার নীচে আছে দু হাজার আপনি এবার যেটা বলবেন আর বাকি যদি আপনি ওই ওয়েস্টার্নের বলেন তাহলে সেটাতেও একইরকম ওই পাঁচ তিন আর দুই ওই ওইরম ভাবেই আমার তিন ধরনের সাজের সামগ্রী আছে এবং সেই নিয়েই আমি কাজ করি হ্যাঁ দেখুন এবার আপনি ফোটোশুটটা কার কাছে করাবেন তাহলে আমাকে আপনি যদি আমার লোকের কাছেই যদি ছবি তোলান তাহলে আমি সেক্ষেত্রে কম করে দিতে পারি আমার নিজস্ব ক্যামেরাম্যানও আছে আপনি যদি বলেন তার কাছে ছবি তোলাব তাহলে আমি সেক্ষেত্রে কম করে দিতে পারি

হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো হয় কারণ আমার যে যিনি ক্যামেরাম্যান থাকবেন উনিও টাকার হিসেবটা মানে আমাদের মধ্যে করে নেব তাহলে আপনি সামনের সপ্তাহে আমাকে আচ্ছা আমাকে যদি ফাইনালি বুক করেন তাহলে আমাকে কিছু টাকা কিন্তু আগের থেকেই দিয়ে রাখতে হবে হ্যাঁ ঠিক আছে আপনি সামনা সামনিই কথা বলুন তাহলে আপনি আসুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওই একসাথেই পুরো ব্যাপারটা তাহলে করা যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ রাখছি হ্যাঁ